হ্যাঁ আমি টাকা সঞ্চয় করে থাকি আমাকে আমার স্বামী সংসার চালানোর জন্য যে টাকা দেয় সেটার থেকে আমি বাজার দোকান কেনাকাটা সব কিছু করে যে বাড়তি টাকাটা থাকে সেটা এক মাসে যতোটা সঞ্চয় হয় আমার তার জন্য আমি একটা সেভিংস অ্যাকাউন্ট খুলে রেখেছি সেখানে আমি নিয়ে যেয়ে জমা করে দিই তিন বছর চার বছর বাদ সেইটা একতা মোটা অঙ্কের টাকা হয়ে দাঁড়িয়ে যায় তখন সেটা দিয়ে আমি কিছু ঘরের কেনার থাকলে কেনাকাটা করি নাহলে ফিক্সড ডিপোজিট করে রেখে দিই কারণ টাকা সঞ্চয় করতে আমার খুব ভালো লাগে আমি চাই একটু একটু করে সঞ্চয় টাকা এক দিন একটা বিরাট আকারে বড়ো আকারে পরিণত হবে সেই টাকা দিয়ে আমি ছেলে মেয়েকে লেখা পড়া শিখাতে পারবো বা বাড়ির কোনো কাজে লাগাতে পারবো এই ভেবে আমি টাকা সঞ্চয় করে থাকি সেই টাকার থেকে আমি সংসার চালিয়ে আমার যেটুকু বাঁচে সেটা আমি সঞ্চয় করি আগ্রহের সাথে আমার খুব ভালো লাগে টাকা সঞ্চয় করতে তাই আমি একটু একটু করে টাকা রাখি আর